কাউকে বাগান তৈরিতে সাহায্য করার করার জন্য আমি নিজেকে খুবই গর্বিত মনে করেছিলাম যখন তাদেরকে তাদের যখন তারা বাগান তৈরি করছিলো তখন আমি তাদেরকে বলেছিলাম যে একটি গাছ একটি প্রাণ অর্থাৎ একটি গাছ থেকে যে আমরা যে অক্সিজন পাই সেই অক্সিজনের সাহায্য়ে সহস্রাধিক মানুষ বেঁচে থাকে তা ছাড়াও শুধু গাছ থেকে আমরা অক্সিজনই পাই না অক্সিজনের সাথে সাথে ফলমূল ইত্যাদি অনেক কিছু পেয়ে থাকি যেগুলো আমাদের প্রত্যেক প্রত্যেকদিনের জীবনযাত্রার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় হয় প্রয়োজনীয় হয় এছাড়াও অনেক মানুষ আছে যারা গাছের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করে এই সমস্তই তাদেরকে টিপস দিয়েছিলাম